আমাদের গ্রামে অত খবর চারিদিকের খবরে আর সে দেয় না বা শহরের যত কিছু হয় ওখানে সবসময় মিডিয়া আসে সবসময় ভর্তি হয়ে আছে বলে বা সাংবাদিক আছে বলে শহরের খবরগুলো আমরা খুব তাড়াতাড়ি পাই আমাদের গ্রাম অঞ্চলে যেগুলো হয় বা সেগুলো কোনো মিডিয়া বা কোনো সাংবাদিককে তো খবর দেওয়া আর সে হয় না বা সেরকম ওর জন্যে যার জন্য আমাদের এইসব খবরগুলো হ্যাঁ সাধারণত টি ভিতে দেখানো হয় না বা কোনো খবর হয় না পাড়া প্রতিবেশীর ব্যাপার কিন্তু শহরের খবর আমাদের এখানে যেমন বড় বড় মেলা ফেলা যা হয় আমাদের এইসব বিষয়তেও কোনো খবরে দেয় না কিন্তু শহরে কোনো কোনো কারণে কোনো বড় মেলা ফেলা হলে সেগুলো হচ্ছে সাংবাদিক বা রিপোর্টার থাকে যারা ওগুলো নিউজে খবরে দেওয়ার জন্য ওরা প্রস্তুত থাকে বলে ওরা খবরটা দেয়